আমাদের রাজ্যে বাংলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমি যেই স্কুলে পড়ি সেটা হচ্ছে বাংলা মিডিয়াম আর এখানে সবাইকে বাংলা ভাষায়ই পড়ানো হয় তো এখানে অবভিয়াসলি বাংলা ভাষাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এবং আমরা সবাই বাঙালি আমাদের এই রাজ্যে স বেশিরভাগ সবাই বাংলা ভাষায়ই কথা বলে এবং সব কিছুই যা কাজকর্ম চলাকালীন সবকিছুর ওপরে আমাদের বাংলা ভাষাই ব্যবহৃত হয়